সাম্প্রতিককালে এই পেশাটি নানাভাবে পরিবর্তিত হয়েছে আগে পোলট্রি ফার্মিংয়ের কাজ খুব একটা মানুষ জানতো না বা করতো না দূর গ্রামে দু একটা দেখা যেত কিন্তু এখন প্রতি গ্রামে মানুষ এই পোলট্রি ফার্মিংয়ের সাথে যুক্ত এই পেশাটি মানুষকে অনেক সাবলম্বী করে তুলেছে এবং মাংসের যে চাহিদা তা অনেকটা পূরণ করেছে বাইরের রাজ্য থেকে বা বাইরের দেশ থেকে এগুলো আমাদের আমদানি করতে হচ্ছে না নিরামিষবাদ এই ব্যবসাকে প্রভাবিত করেছে বলে আমার খুব একটা মনে হয় না কারণ নিরামিষাশী মানুষজন খুব কমই দেখা যায় বেশিরভাগ মানুষ আমিষাশী ওই জন্য নিরামিষবাদ এই ব্যবসাকে খুব একটা প্রভাবিত করতে পারে নি সবচেয়ে চাহিদার পণ্যগুলির মধ্যে বিশেষ করে হাঁস মুরগি এবং পোল্ট্রি পালনের মধ্যে কয়লার তারপর কক মুরগি তারপরে কালবার্ড এগুলো আমাদের গ্রামাঞ্চলে সাধারণত প্রচলিত এবং এইগুলোর প্রতি মানুষের ঝোঁক বেশি এই পোলট্রি ফার্মিং না হলে আমাদের সাধারণ মানুষের মাংসের চাহিদা পূরণ করা সম্ভব হতো না এবং বাইরের রাজ্য থেকে আনতে হলে অনেক দাম বেশি দিয়ে আমাদের সেটা কিনে সাধারণ মানুষকে খেতে হতো তার জন্য গ্রামে গ্রামে সাম্প্রতিককালে পোল্ট্রি ফার্মিংয়ের কাজ বেশি হওয়ার ফলে আমার সাধারণ মানুষ স্বল্প মূল্যে মাংসের চাহিদা পূরণ করতে পারছি